আমার কাছে যে পণ্যটি আছে সেটি হচ্ছে একটি শার্ট এটি আমি সাধারণত ফ্লিপকার্ট যে অনলাইন অ্যাপ রয়েছে সেখান থেকে কিনেছিলাম এটি আমি আশা করিনি যে এইটার কাপড়ের কোয়ালিটি এতটা খারাপ হবে আমি জামাটি চারশো টাকা দিয়ে কিনেছিলাম ভেবেছিলাম কাপড়ের কোয়ালিটি হয়তো ভালো হবে আমি জামাটার রেটিং দেখেছিলাম সকলে খুবই ভালো বলেছিল রেটিংয়ে আমি ভেবেছিলাম তাই হয়তো জামাটা অবশ্যই ভালো হবে কিন্তু যখন আমার কাছে জামাটি ডেলিভারি করে দিয়ে যায় তারপর আমি দেখতে পাই কাপড়ের কোয়ালিটি অত্যন্ত বাজে এবং জঘন্য যেটি একবার মাত্র ধুয়ে দেওয়ার পরেই মশারির মতো হয়ে যায় এবং এটির রঙ উঠতে থাকে অনেকটাই জামাটির রঙ ছিল আমার কালো কিন্তু জামাটা দু তিনবার ধোয়ার পরে যখন রোদে শুকোতে দিই জামাটা তখনই সাদা টাইপের হয়ে গিয়েছিল এবং জামাটি খুব তাড়াতাড়ি কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছিল কাপড়টা খুব একটা ভালো ছিল না নাইলন টাইপের কাপড় ছিল যা অত্যন্ত গরম পরে কোনো রকম আরাম ছিল না জামাটি অত্যন্ত বাজে ছিল বলে আমি মনে করে থাকি